বাংলা ভাষা হচ্ছে এমন এক ভাষা যেটির দ্বারা অনেক ভাষাই প্রভাবিত হয়েছে যেমন সংস্কৃত ইংরাজি সবথেকে আমাদের যেটা বিখ্যাত ভাষা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃত সেটার থেকেই অনেক ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু বাংলা ভাষার থেকেও প্রভাবিত হয়েছে আমাদের সংস্কৃত ভাষা সেখান থেকেও অনেক কিছুই বাক্য বা অনেক কিছুই নেওয়া হয়েছে বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষাতে